চলচ্চিত্রে তার প্রতিটি গানই আবেগজনক এবং দুঃখজনক এবং মানে হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতন সে গান গায় তার গানে থাকে একটা ইমোশন থাকে তার গানে তার দুঃখজনক গান তো তার অনেকই আছে তা এখন সংখ্যায় গুনে গোনা যাবে না যেমন আমার যে একটি পছন্দ আর কি এটা হচ্ছে আশিকি টু বইয়ের অনেক প্রায় দু হাজার উনিশ আঠেরো উনিশ সালের গান এটি আশিকি টু সিনেমার কিউ কি তুম হি হো তো এই গানটি আমার এখনও খুবই ভালো লাগে তাছাড়াও অরিজিৎ সিং যেই গানগুলো বার করে সেই সব গানই ভালো লাগে তার বাংলা গান তার হিন্দি গান তার বাউল গান তার তার রবীন্দ্রসঙ্গীত সব কিছু ও এমন একটা গায়ক যে প্রতিটা মানুষের হৃদয় জয় করে তার গানের গলা দিয়ে তার গানের গলা এত সুন্দর এত পিওর যে প্রতিটা মানুষ তার গানের ভক্ত